হ্যাঁ গ্রামের অনেকেই আছে অনেক পরিবারই আছে যারা কৃষিকাজে যুক্ কৃষিকাজের সাথে যুক্ত এবং কৃষি কাজেই তাদের প্রধান পেশা কিন্তু তারা কখনোই চাই না যে তাদের পরিবারের ছেলেমেয়েরাও কৃষিকাজের সাথে যুক্ত হোক এবং কৃষিকাজটাকেই তাদের প্রধান পেশা হিসাবে নিয়োজিত করুক এবং তাদের ছেলে মেয়েরাও চায় না যে তারা তাদের কৃষিকাজটাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করুক কারণ এখন আমাদের দেশে শিক্ষার হার অনেকটা বেড়েছে যেই জন্য তাদের পরিবারের ছেলেমেয়েরা চায় ভালো করে পড়াশোনা করে একটা চাকরি চাকরি বাকরি পাক এবং তাদের পরিবারও চায় যাতে তাদের ছেলে মেয়েরা চাষবাস না করে একটা ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তাই আমাদের গ্রামের দিকের অনেক ছেলে মেয়ে কৃষিকাজে নিয়োজিত না হয়ে পড়াশুনোকে বেছে নিয়েছে এবং যার জন্য অনেকেই কৃষিকাজে নিয়োজিত হচ্ছে না আর কৃষি কাজের গুরুত্ব অপরিসীম কারণ কৃষকরা যদি কৃষিকাজ না করতো তাহলে আমরা আজ খেতেই পেতাম না কারণ একজন কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলেই কৃষিকাজ না করলে ধান চাষ না করলে আমরা সেই ধান থেকে চাল পেতাম না বা বিভিন্ন রকম সবজি চাষ না করলে আমরা সেখান থেকে খেতে পেতাম না তাই কৃষির গুরুত্ব অপরিসীম